আমি একটি স স্বনির্ভর গো গোষ্ঠী দলের সাথে যুক্ত আছি আমরা দশজন মিলে একটি দল তৈরি করেছি তাতে আমরা দশজন এক একশো টাকা করে দশজনে হাজার টাকা জমা দেই এবং ব্যাঙ্ক থেকে কিছু লোন আমরা নিয়েছিলাম সেক্ষেত্রে কিছু কিছু মানুষ লকডাউনের সময় টাকা নো লোনের সুদ টাকা দিতে না পারায় তাতে আমাদের কিছু সমস্যা হয়েছিল সেখান থেকে আমরা সবাই মিলে ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কের ম্যানেজারের কাছ ম্যানেজারের কাছে সেই সমস্যা সমস্যার সমাধান করেছিলাম এবং আমাদের সংঘ বা উপসংঘর হাত ধরে সেই সমস্যার সমাধান থেকে স সমস্যার সমাধান আমরা করেছি